হ্যাঁ আমার লেখক পছন্দ অনেক লেখকই পছন্দ তার মধ্যে বিশেষ বিশেষজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব কবিতাগুলো আছে সেগুলো আমার পড়তে খুব ভালো লাগে এবং গল্পগুলো যেগুলো আছে সেগুলোও পড়তে খুব সুন্দর লাগে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার বিশেষ করে খুবই ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেসব লেখাগুলো আছে গল্পগুলো আছে সেসব আমার খুব পড়তে খুব ভালো লাগে আর খুব আনন্দও লাগে এগুলো পড়তে শিখতে নতুন নতুন কিছু শিখতে খুবই ভালো লাগে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইগুলো যেসব আছে লেখক যেসব যেসব লেখা বইগুলো সেগুলো চন্দ্রনাথ একটা গল্পের নাম আছে চন্দ্রনাথ আবার আরও গল্পর নাম আছে বড়দিন আরও দেবদাস আছে মেজদিদি আছে এরকম করে করে অনেক অনেক বই আপনি তিনি লিখেছেন যেগুলো আমি আমার অতটা এখন মনে নেই সেগুলো আমি বলতে পারবো না হ্যাঁ আবার আছে বন্ধুর বিন্দুর ছেলে নয় বিন্দুর ছেলে যেগুলো আছে সেগুলোও খুব ভালো খুব সুন্দর আমার খুব ভালো লাগে খুব আনন্দও লাগে আমি দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার যে ধরন নি যে যেরকম লেখ যেরকম লেখার ধরন সেরকম হ তৈরি করে করে তিনি এমন একটা পর্যায়ে নিয়ে যায় লেখাগুলো আমার খুবই ভালো লাগে সেগুলো দেখতে পড়তে এবং নতুন নতুন কিছু শিখতে আমার খুবই ভালো লাগে